পশ্চিমবঙ্গে প্রযুক্তি ও স্থানীয় ও অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা উন্নত যেমন সরকারি বিভিন্ন ধরনের চাকরি ও কোম্পানির চাকরি সরকারি চাকরির মধ্যেই যেমন রয়েছে পুলিশে পুলিশে চাকরি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ও কোম্পানির চাকরির মধ্যে বিভিন্ন কোম্পানির চাকরি ও বিভিন্ন পরিষেবায় চাকরি

বিভিন্ন ধরনের কর্মসংস্থানই বিভিন্নভাবে আমরা স্থানীয় অর্থনৈতিক ব্যবস্থা ও বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে সবাই এখন কর্ম অজস্র পায় উচ্চ মাধ্যমিক দিয়ে ও কলেজে গ্র্যাজুয়েশন পাশ করার পর সবাই বিভিন্ন ধরনের চাকরি সরকারি চাকরি ও কোম্পানির চাকরি পাশাপাশি করে থাকে ও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের চাকরি সবাই করে থাকে ও সেখান থেকে তারা কিছু টাকা উপার্জন করে থাকে ও বিভিন্ন চাকরি তারা প্রায় করে থাকে সরকারি চাকরি বেসরকারি চাকরি তারা পড়াশোনা করার পর বিভিন্ন ধরনের চাকরি করে থাকে ও